আমার এলাকাতে প্রধান রাজনৈতিক দলগুলি হল সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি এই চারটি দলই আমাদের অনেক সুযোগ সুবিধা করেছে যেমন তৃণমূলে তৃণমূল দলে আমাদের অনেক কিছু সুযোগ সুবিধা করেছে আমাদের ঘর বাড়ি তো মাটির বাড়ি ছিল তারা তাদের দল আসার পর থেকে তারা মানে সরকার থেকে সব সুযোগ সুবিধা দিয়ে আমাদের মাটির ঘরকে পাকা বাড়িতে পরিণত করেছে কংগ্রেস আমাদের আগে বাথরুম ছিল না আগে আগেকার মানুষরা বাথরুম ব্যবহার করতো মাঠে ঘাটে এখন তারা আসতে আমাদের বাড়িতে প্রত্যেকটি বাড়িতে সবাইকে একটি করে বাথরুম দিয়েছে বিজেপিও আসতে আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে আমাদের কিসান দের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে সব দলই খুবই ভালো আমাদের দলের সব নেতারাই ভালো সবাই একসঙ্গে কাজ করে সবাই একটি দল গঠনের কাজ করে